আমি ভালো আছি আপনি কেমন আছেন

সে তো অবশ্যই কথা এটা নিয়ে আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলছিলাম উনি কিছু বলেন নি বলছিলো যে আমাদের এখানে এখন তো টিচার নেই সেই জন্য করে এসব আর্টস যে আর্টসটাই টিচার ভালো আছে এজন্য আর্টসের কমার্স আর সায়েন্স নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলছিলাম কিন্তু স্যার কিছু বলেন নি এখনো পর্যন্ত আমাকে স্যার আর এদিকে বাংলা বিভাগের যে একটা নতুন স্যার এসেছে জানেন ওকে চেনেন আপনি ওনাকে নিয়ে স্টুডেন্টরা কমপ্লেন করছিলো যে উনি ভালোভাবে বোঝাতে পারছেন না ক্লাসে ঠিক মতো সময়ে আসছেন না এটাও আমাকে বলছিলো হ্যাঁ এটা আমাদেরকে এক জায়গায় বসে তারপর আলোচনা করে তারপরে প্রিন্সিপালকে জানানো দরকার এবার কটা এই ক্লাস ফাইভের স্টুডেন্ট এসেছিলেন তাদের ঠিক মতো ক্লাস হচ্ছে না অ্যাডমিশান ফিস আচ্ছা অ্যাডমিশান ফিস কমালে তো আর এখন হবে না সব কিছু প্রিন্সিপালের উপরে নির্ভর করছে আমরা তো আর কিছু করতে পারি না সে একশোবার ওদের সুবিধা হলেই আমাদের হুম ভালো খারাপ আমরা যদি না ঠিক করে দিই তাহলে ওদের আর কী হ্যাঁ আগামী সোমবারে সবাই আমরা শুক্রবারে ক্লাসরুমে সবাই মিলে আলোচনা করবো তারপরে সোমবারে প্রিন্সিপাল আসলে ওনার কাছে গিয়ে সবাই যার যা মত আছে বলা হবে তার পরে স্টুডেন্টদের নিয়ে বসতে হবে এক দিন যে কার কী সমস্যা আছে না আছে দু একজন বললে তো আর হবে না সবাইকে নিয়ে জানতে হবে সবাইকে কার কোন প্রবলেম আছে কোন টিচার ভালোভাবে ক্লাস করাচ্ছে না

তাহলে সামনের শুক্রবার আমাদের স্টাফরুমে সমস্তই আমরা আলোচনা করে প্রিন্সিপালকে সোমবারে জানিয়ে দেবো